পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা আমাদের এখানে খুব সুন্দর এই পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক হসপিটাল আছে যেমন মহকুমা হসপিটাল সদর হসপিটাল এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আছে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের অসুবিধা হলে আশা কর্মীদের বললে তারা অনেকেই হাসপাতালে নিয়ে যায় তাছাড়া এই পরিষেবায় এখানে হাসপাতালে গেলে সেখানে ডাক্তারবাবুরা বড় বড় ডাক্তারবাবু রয়েছেন নার্সরা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করেন তারা কার কি প্রয়োজন সেরকম ওষুধ বেড তাড়াতাড়ি প্রয়োজন দেন তাছাড়াও এখানে অ্যাম্বুলেন্স আছে এখানে বিভিন্ন রকমের আশা কর্মীদের বিভিন্ন রকম অসুবিধে হলে আশা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক এখানে স্থানীয় সম্প্রদায়ের মানুষদের সামান্য অসুবিধা হলে যেমন পায়খানা জ্বর আশা কর্মীদের কাছে গেলে তারা এরকম বড়ি ওষুধ দেয় এমনকি ওআরএস ইলেকট্রল পাউডারও দেয় এভাবেই আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা খুব সুন্দরভাবে সুবিধা হয়েছে